আবাস যোজনা প্রধানমন্ত্রী যা গ্রাম গঞ্জে যারা গরিব লোক কাঁচা কাঁচা মাটির ঘর তাদের তো আবাস যোজনা থেকে ঘর ঘর দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা করে এবার তারা ঘর বেঁধে আনন্দ শীতকালে বর্ষাকালে তাদের ঘরবাড়ি থাকে না ওই জন্যে তারা আবাস যোজনাতে ঘর দিয়েছে তাদের ঘরদোর বেঁধে তারা এখন আনন্দে ফুর্তি আছে আর এরপরে আমাদের যে একটা আমাদের একটা বন্ধু ছিলো সে ওই আবাস যোজনা থেকে ঘর পেয়ে আনন্দ ফুর্তি করে এখন সে বড়ো মানে ঘরদোর করে এখন সে খুশি হয়ে খুশি হয়ে সে আনন্দ ফুর্তি আছে এবারে